আমাদের এলাকায় যেই সব পশু আক্রমণ করে জমির ওপর সেই সব পশুগুলি হল হাতি বাঁদর এবং ছোট ছোট কীটপতঙ্গ এইসব পশুরা বিভিন্ন শস্যক্ষেতে যায় এবং ফসল নষ্ট করে এইসময় এইসময়ে বিভিন্ন পোকামাকড় ফসলের উপরে আকৃষ্ট হয়ে পাতার পাতা কেটে ফেলে এবং ফসলের গ্রোথকে নষ্ট করে এবং কৃষক সর্বস্বান্ত হয়ে পড়ে তাছাড়া হাতিরা যখন জঙ্গলে বিভিন্ন খাওয়া দাওয়া বা খাবারের অভাব হয় তখন তারা লোকালয়ে চলে আসে এবং মানুষের ক্ষেতের ওপরে হামলা করে এবং ধানক্ষেত আলুক্ষেত এইসব নষ্ট করে মানুষের বাড়িঘরের উপরে হামলা করে এবং এদের তাড়াতে গিয়ে বিভিন্ন কৃষক আহত হয় এইসব পশুদের ক্ষেত থেকে দূরে রাখতে বনদপ্তরের কর্মীরা আমাদের সাহায্য করে থাকেন এবং আমরা সুরক্ষিত থাকি এছাড়া বিভিন্ন ছোট ছোট কীটপতঙ্গ যেগুলো আমাদের জমিতে আক্রমণ করে এবং ফসল নষ্ট করে তাদেরকে মারার জন্য আমাদের বিভিন্ন কীটনাশক স্প্রে ব্যবহার করা হয় এসব কীটনাশক স্প্রে ব্যবহারের ফলে যেমন ফসলের দীর্ঘ ক্ষতি হচ্ছে তেমন মানুষের উপর এইধরন বিভিন্ন ধরনের খারাপ প্রভাবও পড়ে এসব কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ ঘটে এবং ফসল শরীরের বিভিন্ন ক্ষতিসাধন করে এছাড়া ফসলের গুণগত মান নষ্ট হয়ে যায় ফলে আমাদের চাষের ক্ষতি হয়